হ্যাঁ আসুন হ্যাঁ একদম ঠিক হ্যাঁ বলুন আচ্ছা হ্যাঁ বলছিলাম কি ঠিক আছে আপনার নামটা একটু বলুন

আচ্ছা বেশ অচিন্তবাবু এই মুহূুর্তে আমি একটু ব্যস্ত আছি আমি একটু বেরোচ্ছি তো আপনি যদি ঘন্টাখানানে পরে আমি ফিরবো তারপরেই যদি আপনি আসেন তাহলে আপনার সাথে আমার একটু বিস্তারিত কথা হতে পারে এই ব্যাপারে আপনার অভিযোগটা আমি প্রাথমিকভাবে নিলাম কিন্তু আপনি বিস্তারিত বলার জন্য আমার সাথে থানায় একটু এসে দেখা করুন হ্যাঁ এক ঘন্টা পরে কেমন আমি একটু ব্যস্ত আছি একটু বেরিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আপনি আমায় জানিয়ে থাকবেন আমাকে হু ঠিক আছে ওকে